পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কিছু ইকো ট্যুরিজেমের কথা যদি বলতেই হয় তাহলে বলতেই হবে যে যে হারে আমাদের পশ্চিমবঙ্গে বা অন্যান্য জায়গাতে যে বৃক্ষচ্ছেদন হচ্ছে তাতে আমাদের পরিবেশে এবং বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস এবং গ্লোবাল ওয়ার্মিং বেড়েই চলেছে দিনের পর দিন তা সে সমস্ত রোধ করতে আমাদের নানান জায়গায়তে ইকো ট্যুরিজম ব্যবস্থা করতে হবে এবং সেখানে নানান জায়গাতে আমাদের ইকো ট্যুরিজম প্রতিষ্ঠা করতে হবে এবং সেখানে গাছ লাগাতে হবে আমাদের পরিবেশ রক্ষার জন্য এবং বাড়ির কিছু জায়গা ছেড়ে যদি একটা ছোট্ট বাগান করা যায় তো সেখানেও কিছু গাছ লাগাতে হবে গাছ আমাদের জল পড়তে বৃদ্ধি করে